আমি রান্না করার জন্য গ্যাস হাঁড়ি কড়া সব রেডি করে নিয়ে বসি হাঁড়িটাই চাল ধুয়ে জল দিয়ে হাঁড়িটা রেডি করে নিই তারপর যা যা সবজি রান্না করব সেইগুলো সব নিয়ে বসি যেমন আলু পোস্ত মাছের ঝাল পটলের তরকারি আলু পোস্ত করার জন্য একটু পোস্ত বেটে রাখি মাছের ঝাল করার জন্য একটু আদা রসুন পেঁয়াজ টমেটো ধনেপাতা একটু আদা জিরে বাটা একটু ধনে বাটা সব নিই তারপর তেল লংকা হলুদ গোটা লংকা জিরে ধনে এই সব সমস্ত কিছু নিয়ে আমি রান্না করার জন্য প্রস্তুত হই